আমার ধর্ম নিয়ে আমার স্কুলে অনেক বড়ো এক অধ্যায়ন রয়েছে ধর্ম আমাদের ধর্মকে হিন্দু ধর্মকে সবাই অনেক সন্মান করে আমাদের সনাতন ধর্ম অনেক অনেক বছর আগে থেকে তৈরি হয়েছে আমার ধর্মকে সবাই উঁচু নজরে দেখে এবং আমাদের ধর্ম অনুষ্ঠানগুলি অনেক বড়ো দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো অনেক অনুষ্ঠান আছে এবং ধর্ম সনাতন ধর্ম নিয়ে বা অনেক রামায়ণ আমাদের গল্প রয়েছে এবং লোকগানে অনেক গান আছে এবং লোকগীতি কিংবদন্তী অনেক সবাই আছে লোপামুদ্রা ঊষা উত্থুপ কুমার শানু এদের আমাদের ধর্ম নিয়ে আমরা বাঙালিকে বাঙালি ধর্ম বা হিন্দু ধর্ম নিয়ে অনেক এগিয়ে